আমার জায়গায় স্থানীয় শিল্পীদের সমর্থন করা যায় নানারকম উপায় দ্বারা যেমন হচ্চে নেটওয়ার্ক এখানের নেটওয়ার্কের ব্যবস্থা ভালো করলে শিল্পীদের সঙ্গে শিল্পীদের যোগাযোগ ব্যবস্থা থাকে এবং একটা শিল্পী অন্য শিল্পীদের কাছে ছড়িয়ে যেতে পারে এবং তাদের কাজগুলোও ছড়িয়ে যেতে পারে এবং সমাজ যদি মানে সমাজ যদি ঠিক থাকে তাদের কাজ বুঝতে পারবে এবং সমাজের মধ্যে তারা ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হবে এবং নানারকম শিল্পীরা নানারকম আমাদের কাছ থেকে অনেক সাহায্যও পায় আমাদের জায়গাটা খুবই বন্ধু প্রিয় জায়গা সবাইকেই এখানে নিজের মতন করে দেওয়া হয় এবং শিল্প সাহিত্যকে ঠিক ভালো মাপের জায়গাও দেওয়া হয়